ভারতের লোকরা ভারতের লোকেরা মানুষ কী কী পছন্দ করে ভারতের লোকেরা যেমন হচ্ছে নিজেকে ডেভলপ করছে অনেকটা এগিয়ে আছে ভারত আজ ভারতের থেকে